যখন আমার মন খারাপ থাকে তখন আমি ছাদে চলে যাই দিয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে লাগি কারণ মনটা প্রচুর খারাপ আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে মনটা খুব শা ক্লান্ত লাগে শান্তি লাগে কারণ যতই মন খারাপ থাকুক না কেন আকাশের দিকে তাকালে দিয়ে তারাগুলো দেখতে খুব সুন্দর লাগে আর সেইগুলো গুনতে খুবই ভালো লাগে আর আকাশের তারা গোনা তো অসম্ভব না সেইগুলো অসংখ্য তারা থাকে তবুও আমার আমি আমার মনকে শান্তনা দেওয়ার জন্য আমি তাও গুনার চেষ্টা করি তাও কিন্তু গুনতে পারি না কত্ত তারা অসংখ্য তারা থাকে যতই মন খারাপ থাকুক না কেন আমার আমি আমি আমার কা ছাদে উঠে তারার দিকে তাকিয়ে তারা গুনতে থাকি তারা তো গোনা যাবে না তাও খুবই চেষ্টা করি তাও গুনতে পারি না মনকে শান্তনা দেওয়ার জন্য তাও গুনতে থাকি কতো সুন্দর তারাগুলো দেখতে লাগে আকাশের দিকে তাকিয়ে একা বসে বসে তারা দেখার মজাটাই আলাদা যতই আমার মনে যতই আমার কষ্ট হোক যতই আমার যা কিছু হোক না কেন আমার মনটা খুবই হালকা হয়ে যায় যতখানি আমি ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে তারাগুলো গুনতে লাগি